হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ করা যায় কিন্তু আপনার রিচার্জ হিসেবে রিচার্জ হিসেবে ফোর জি ফাইভ জি তো করা যায় ফাইভ জি তো ফোর জি ফোনে তো সাপোর্ট নেবে না ফোর ফোনের একটা সমস্যা আছে বুঝতে পারলে ওখানে করা যাবে করা যাবে করা যাবে না নয় করা যাবে সেখানে সেখানে করতে গেলে কিন্তু তোমার ফাইভ জি ফোন হলে ভালো হয় সেখানে তোমার নেটটা ফুরাবে না আর কি বুঝতে পারলে এই জন্য বলা আর কি এখন

কোনোটা তিনশো টাকা কোনোটা হাজার টাকা মানে তোমার রিচার্জ হিসেবে মানে তুমি কত টাকা রিচার্জ করবে সেই রিচার্জ প্ল্যান হিসেবে নতুন সিম নিতে গেলে তোমার আধার কার্ড তোমার আধার কার্ড নিয়ে আসলে হয়ে যাবে তুলতে হবে নতুন সিম নিতে গেলে সাড়ে তিনশো টাকা তিন মাসের প্ল্যান হাজার টাকা মানে নশো নিরানব্বই টাকা তিন মাসের প্ল্যান পুরো ফ্রি তোমার এখন তো তিনশো টাকা এমনি তোমার এখন নশো টাকা হয়ে যাচ্ছে তো তিন মাস ফ্রি আরও একমাস তোমার এক্সট্রা দেওয়া হবে লাস্টে টক টাইম অনুযায়ী এক বছরের প্ল্যান কিন্তু করতে গেলে তোমার তিন হাজার টাকা পড়ে যাবে ছ মাসের প্ল্যান করা যাবে তাহলে আপনি আসুন আপনার পরে ফোন হবে পরে কথা হবে হ্যাঁ